বিদ্যুৎ নিয়ে আমরা সবাই সচেতন এবং সচেতন হওয়া উচিত কারণ বিদ্যুৎ এমন একটা জিনিস যেটা মানুষের জীবন কেড়ে নেয় মানুষের যে জীবনটা কেড়ে নেয় সেটা মানুষকে সতর্ক হওয়া উচিত বিদ্যুৎ নিয়ে এখন অনেক যন্ত্রপাতি বেরিয়েছে যেগুলোকে এন সি টি বলে সেগুলো বাড়িতে লাগিয়ে দিলে যদি কেউ কারেন্ট শক খায় তাহলে তাহলে সুইচটা অটোমেটিক অন হয়ে যাবে অফ হয়ে যাবে এবং দুর্ঘটনাার হাত থেকে এড়ানো যাবে এছাড়াও কিছু জিনিস মাথায় রাখা উচিত যেমন ভিজে হাতে বা ভিজে গায়ে সুইচে হাত দেওয়া উচিত নয় সুইচ ভিজে গায়ে সুইচে হাত দিলে শক খাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কারেন্টের কোনো তার যদি লুজ হয়ে থাকে সেখানে হাত দেওয়া উচিত নয় যত তাড়াতাড়ি সম্ভব ইলেকট্রিশিয়ানকে ডাকা উচিত এছাড়া বর্ষার সময় রাস্তায় যদি বৈদ্যুতিক তার ছিঁড়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে হেল্পলাইনে কল করা উচিত এরকম কিছু কিছু জিনিস আমাদের সচেতন হওয়া উচিত